আপনি কি এমন কাউকে চেনেন যে খেলাধুলাকে তাদের পেশা হিসেবে দেখেন হ্যাঁ আমি জানি আমার পাশের বাড়ির এক ছেলে নাম রাকেশ চৌধুরী দেখি ছোটবেলা থেকেই সব খেলার প্রতি নেশা খেলা হলেই চলে যাচ্ছে খেলা তার খুব প্রিয় জিনিস সে ক্রিকেট খেলতে ভালোবাসে ওই আস্তে আস্তে খেলতে খেলতে খেলতে সে এখন ইস্কুলের খেলাতেও খুব ভালো পারদর্শী এবং ক্লাবেতেও খেলতে যায় এবং বিভিন্ন রকম দেশে নানারকম প্রান্তে খেলতে যায় এখন সে খেলে ফেলে এখন জেলা স্তরে চলে গেছে এবং সেখান থেকেও সে এখন ভারতের হয়ে খেলছে তার নাম এখন হার্দিক পাণ্ডিয়া এবং সে মাঝেমাঝে আমার বাড়িকেও আসে এবং সে আমার ছোটবেলার বন্ধু এবং এখন এই মমতা ব্যানার্জীর সরকারের জন্য আরও খেলাধুলো আরও উন্নত এগিয়ে চলছে সরকারের প্রতি আমাদের খুব একটা আগ্রহ দিতে হবে যে খেলাধুলো যেমন বিভিন্ন রকম জায়গায় যেমন ইস্কুলে ক্লাবে যেমন একটা করে স্টেডিয়াম করে এবং জামা প্যান্ট শার্ট ইত্যাদি দিলে খুব ভালো হয় এবং খেলা সবার পছন্দ ছোট থেকে বড় বিভিন্ন রকম ভালো এবং ইস্কুলে যে ছাত্ররা খেলাধুলা অংশগ্রহণ করছে সেখানেও দেখা যাচ্ছে খুব কম হচ্ছে খেলধুলো যাতে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে হবে সরকারকে স্টেপ নিতে হবে এবং দেখা যাবে যে পরবর্তীকালে খেলাধুলো প্রতি মানুষের একটা আনন্দ উপভোগ করছে এবং বিভিন্ন রকম মানুষ ফুটবল ক্রিকেট কাবাডি হাডুডু খেলাধুলো করছে এবং তাদের প্রতি ভালোবাসা